অটল অমৃত যোজনা এমন একটি যোজনা যেটি আসামে আছে এটি এই যোজনাটা থেকে স্বাস্থ্য সম্পর্কের জন্য মানুষকে প্রত্যেক ফ্যামিলিকে বছরে দু লাখ টাকা পর্যন্ত দেওয়া হয় এই প্রকল্পের আওতায় আসে ক্যানসার কিডনি মস্তিষ্কের বিভিন্ন সমস্যা হার্টের সমস্যা এইসব বিষয়ে রোগ আমার রাজ্যে আমি তো এই ধরণের কোনো স্কিম সম্পর্কে জানি না কিন্তু আমার রাজ্যে একটা এই ধরণের স্কিম আছে যেটা হল স্বাস্থ্যসাথি